কিছু স্থানীয় গল্প বা কিংবদন্তি পশ্চিম বর্ধমান জেলায় পরিচিতি লাভ করেছে এবং এদের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক যেমন একটি বিশেষ হল এ বার্নপুরের শিল্পাঞ্চলের বিখ্যাত মাফিয়া যে বিখ্যাত করে প্রতিবছর তিনি কালীপুজো করে থাকেন এই ওমেন্স ক্লাবে তার একটি পুজো হয় কালীপুজো সেটি বলতে পারেন গোটা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বড়ো কালীপুজো সেটি বহু বছর ধরে চলে আসছে এবং এখন তিনি নেই তিনি চলে যাওয়ার পর তার ছেলে সেই পুজোটির ধারাবাহিকতা বজায় রেখেছে ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং তিনি সেই পুজোটি করছেন তার তার তার জীবন অনেকই রহস্যময় এবং তিনি অনেক বড় মাফিয়া ছিলেন এবং তখনকার দিনে তিনি অনেক অর্থ লাভ করেছেন এবং এখন এখন তিনি আর নেই কিন্তু তার সেই সাংস্কৃতিক পুজো বা গল্প এখনও মানে ঘরে ঘরে শোনানো হয় আর এখনও তার সেই সাংস্কৃতিক পুজো চলে এসছে তার ইতিহাস অনেক অগভীর এবং অজানা